হ্যাঁ আমি মোবাইলে ঘটনাচক্র পড়ি এখন তো মোবাইলের যুগ টিভির থেকেও বেশি মোবাইলে আমরা দূর দূরান্তের খবর জানতে পারি তাছাড়া আশেপাশের খবর আমরা কাছে থাকলেও জানতে পারি না এখন সেটা বিভিন্ন চ্যানেলে মোবাইলে আপলোড করে দেওয়া হয় সেখান থেকে একটা সুবিধা হয় আমরা মোবাইলে ঘটনাচক্রগুলো পড়ি তাছাড়া আমরা সোনি আটকে আমি সাবস্ক্রাইব করে রেখেছি তারপর নিউজ এইট্টিন বাংলা রিপাবলিক বাংলা জি চব্বিশ ঘন্টা এইসব চ্যানেলগুলোকে আমি সাবস্ক্রাইব করে রেখেছি যাতে দূর দূরান্তের খবর কাছের খবর এবং আরও নানা রাজনৈতিক খবর আরও নানা বিষয়ে আমরা জানতে পারবো নানা পরীক্ষার এবং চারদিকে যেসব পরিস্থিতির খবর আমরা জানতে পারবো তো সেজন্য আমি নানারকম এই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে রেখেছি আর তাতে আমাদের খুব এবং মোবাইলেও দেখি আর টিভিতেও দেখি তাতে খুব সুবিধা হয় আমাদের